গার্ডেনিং বা বাগান তৈরি হল আমার অন্যতম শখের মধ্যে একটি কিন্তু সমস্ত কাজ এককভাবে করা সম্ভব নয় তাই কিছু কিছু ক্ষেত্রে লোকেরা সাহায্য সাহায্য নিতে হয়েছে তো সেক্ষেত্রে আমার এক অপূর্ব অভিজ্ঞতা ছিল তো আমি মূলত তাদেরকে প্রথমে ভালোভাবে মাটি তৈরি এবং বিভিন্ন চাপান সার ভালো করে প্রয়োগের জন্য বলেছিলাম এছাড়াও মাটি খোঁড়া তাদের বীজ বোনার দূরত্ব ও পারস্পরিক চারা গাছের চারা গাছ রোপণের পারস্পরিক দূরত্ব সম্পর্কে বলেছিলাম এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে সেচ প্রদান ও গাছগুলির পরিচর্যা বিভিন্ন গাছের পরিচর্যা এবং কীটনাশক প্রদান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং আমি নিজেও এক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছি